না কোনো বই পড়ার ক্লাবে হয়তো যোগ দেয় নি কিন্তু হ্যাঁ বই পড়তে খুব ভালোই লাগে নতুন নতুন জিনিস জানতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে নতুন নতুন জিনিস জানতে কতো কিছু না জানা যায় নতুন জিনিস পড়লে বুঝলে শুনলে কতো কিছু বোঝা যায় এখান থেকে অনেক কিছুই জেনেছি কীভাবে জলের সাতে ককনও কিছু মেশালে কীভাবে কী তৈরি করা যায় কীভাবে আকাশের তারা দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছোটো জিনিসকে কীভাবে বড় করে দেখা যায় জলের মধ্যে কতো রকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে কতো কিছু থাকে কোভিড নাইন্টিন সম্পর্কে জেনেছি কিছু দিন আগে করমন্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনাটা হল সেটাও পড়ার মাধ্যমে অনেক কিছুই জেনেছি কীভাবে কী দুর্ঘটনা হয়েছে কতো কিছু জানতে পেরেছি কতো কিছুই না শুনে বুঝে শিখছি জানছি নতুন নতুন চিন্তাধারা মনের মধ্যে জাগিত হচ্ছে আরো অনেক কিছুই হচ্ছে কতো কিছু পড়ছি জানছি শুনছি